আমার একটি প্রিয় অভিজ্ঞতা হলো আমি ছোটোবেলায় যখন মানে খেলতে যেতাম প্রায়ই খেলতে যেতাম তখন এক দিন খেলতে খেলতে আমি লাফ দড়ি খেলতে পড়ে যাই এবং আমার পায়ে একটি রডের রডের টুকরো পড়েছিলো সেটা ঢুকে যায় এবং তার জন্য আমাকে অনেক অসুবিধা অনেক কষ্টও করতে হয়েছে তখন আমি যেহেতু লুকিয়ে খেলতে গেছিলাম তার জন্য মাকে বলা হয় নি এবং আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে যায় ডাক্তারখানায় সেখানে গিয়ে বলে যে এটা অনেক ক্ষতি হয়েছে তাই একটু ব্যান্ডেজ করে দেয় ওখানে এবং বাড়িতে আমি তো তবু ভয় পাইলে মাকে বললে মা হয়তো কি বলবে আমি বাড়ি আসতে চাইছিলাম না আমার বন্ধু বান্ধবরা জোর করে আমাকে নিয়ে আসে তখন আমার বাড়িতে আমি বাড়িতে আসার পর মা আমাকে প্রচুর বকেছিলো যেমন বকে ছিলো তেমন তিনি কষ্টও পেয়েছিলেন কারণ হয়তো ওনার কথা শুনে আমি যদি বিকেলবেলা না বেরোতাম খেলতে তাহলে হয়তো আমার এরকম হতো না এবং আমি প্রথমবারে দেখেছিলাম যে মা বকার সাথে কেঁদেও ছিলো তাই এটা আমার কাছে অনেকই একটা প্রিয় মুহুর্ত ছিলো যে আমার জন্য মানে যা বলে বড়োরা হয়তো ঠিকই বলে সেটা থেকে আমার মনে হয় আর এটা আমার মানে একটা অভিজ্ঞতা হলো যে বড়োদের কথা সব সময় শুনতে হয়